আমাদের ঘরে নিজেদের মতো রান্না হয়েছিল কিন্তু তখন দেখছি হঠাৎ আমাদের ঘরে পাঁচজন কুটুম আসছে তখন আমি কি করব রান্নারও সময় নেই আমি তখন রাজাপুকুর থেকে পাঁচ প্লেট ভাত ডাল মাংস পোস্ত পোটোল ভাজা শাকভাজা অর্ডার করলাম সেই তাকে আমি বললাম যে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবে হোটেলের নাম বললাম রাজাপুর আমাদের জায়গার নাম বললাম যেইখানে আমি বসবাস করি সেইখানের নাম হচ্ছে ঠাকুরবাড়ি বাজার রঘুনাথপুর সেই হোটেলের থেকে প্লেট ভাত মাংস ডাল পটল ভাজা শাক ভাজা পোস্ত সব চলে আসছে